হ্যালো হ্যাঁ কে বলছেন হ্যাঁ আমরা ফটোগ্রাফার আমাদের এখানে সবই হয় প্রাক্বিবাহ বাচ্চার অন্নপ্রাশন সাধ সবই আমাদের এখানে দেখুন আমি মনে করি যে যদি প্রাক্বিবাহ বা যেটা আমরা বলে থাকি প্রি ওয়েডিং শুটিং সেটার ক্ষেত্রে আপনি মন্দারমণি দিঘা বা আমাদের এখানে গনগনি আছে আপনি সেখানে শুটিং করতে পারেন গনগনি বলতে আমাদের এখানে বললে ভুল হবে নদীয়াতে গনগনি অনেকটাই দূর তো আমি বলতে চাইছি নদীয়া থেকে এবারে গনগনি দিঘা আপনি আসতেই পারেন সমস্যা নেই বুঝছেন থ্যাঙ্কস হ্যাঁ অবশ্যই সেটা অসুবিধা নয় আমি আপনাদের দিকটা সত্যি বলতে আমি আপনার ফোনটা করলেন আপনি আমি করলাম আপনাকে দেখলাম মানে ফোনে তো দেখা যায় বুঝতে পারছেন এই লোকেশনটা বুঝলেন যে হচ্ছে ওটা নদীয়া ডিস্ট্রিক্ট ইয়ে থেকে বলছেন তো ওখানে তো আপনি মায়াপুর নবদ্বীপেই তো ওখানে সুন্দর হয়ে যায় আমাদের টাইম দেখুন আপনি আগে ডেটটা আমাকে জানাবেন তার পরে আমি টাইমটা বলতে পারব নইলে আমাদের তো ডেট ফিক্সড থাকে আর টাকা পয়সারও ব্যাপার থাকে আমি যে যাব আমার এক্সট্রা তেল খরচা লাগবে আমি যদি চারচাকাতে যাই তার আলাদা বাইকে গেলে আলাদা তার পরে দেখুন ছেলে মেয়ে কী কীরকম কী চাইছে তাদের ডিমান্ড অনুযায়ী তার কী ধরনের ক্যামেরা খুঁজছে ড্রোন তো লাগবেই আমি যেটা বুঝছি তার পরে ক্যামেরা ক্যামেরা কোয়ালিটি তারা কোন ধরনের কত মেগাপিক্সেলের ক্যামেরা চাই তাদের সেটাও ব্যাপার বুঝলেন এগুলোই নির্ভর করে সেটাই আপনি যদি পারতেন এসে যদি দেখে যেতেন সিনেমাটিক ভিডিও হবে না কী হবে সেগুলো আপনি দেখলে বুঝতে পারতেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে রাখুন তাহলে